আমাদের এলাকার মাছ ধরা বলতে গেলে প্রচুর মাছ আমরা ধরি যেমন রুই বাটা সিলভার কার্প কাতলা মাছ তারপর ওই তেলাপিয়া লাইলনটিকা পোনা মাছ এগুলো তো আমাদের ধরাই হয় এই মাছগুলোই ধরে বেশি আমাদের এখানে লাইলনটিকাটাই বেশি বিক্রি হয় বেশি মানে পুকুরে জন্মায় লাইলনটিকাটা ওগুলো যেহেতু জাওলা মাছ ওগুলো এমনিই জন্মায় ওগুলো ফেলতে লাগে না এক্সট্রা করে তো তার জন্য আমাদের যেমন রুই মাছটা আমাদের একশো আশি একশো নব্বই এরকম আমাদের এখানে বিক্রি হয় বাটা মাছটা আড়াইশো টাকা এরকম ধরনের বিক্রি হয় কাতলা মাছও ওরকম দুশো দশ কুড়ি এরকম বিক্রি হয় আর তেলাপিয়া ওই একশো দশ নব্বই এরকমই বিক্রি হয় এর থেকে বেশি দাম যায় না